হ্যালো হ্যাঁ বলছি আপনি কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম না ওষুধ খাচ্ছি এক একদম বুক যন্ত্রণা কমছে না এক দো একদম কম একদমই কমছে না সত্যি বলছি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাবো কবে যাবো হ্যাঁ ঠিক আছে হুম আমি যাওয়ার আগে আপনার কাছে ফোন করবো আপনি বলে দেবেন

হ্যাঁ কিন্তু কমছেই না তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে ঠিক আছে আমি খেয়ে যাবো যত দিন না যাবো খাবো আর যাওয়ার আগে আমি আপনাকে ফোন করবো হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে হুম ঠিক আছে আমি খাওয়া বন্ধ করবো না কন্টিনিউ খেয়ে যাবো আচ্ছা ঠিক আছে কবে যাবো আপনার যেদিন যাবো তার আগের দিন আমি ফোন করে বলবো আচ্ছা ঠিক আছে রাখো